হ্যালো হ্যালো আমার আপেল দেড়শো টাকা কেজি কম কম হ্যাঁ হবে কম ভালো জাতের আপেল ভালো দাম হুম হ্যাঁ ভয় লাগলে কী হবে পেটের জ্বালায় হচ্ছে পেটের জ্বালায় তো ব্যবসা চালিয়ে যেতে হবে তো ব্যবসা চালিয়ে যেতে হবে তো কী করা যাবে পেটের জ্বালায় সব কিছু করে খেতে হবে কর্মীদায় যারা সরকার আরো অনেকে সুরক্ষা থাকবো কী করে এই তো মানে ব্যবসা করে খাচ্ছি সুরক্ষা যা হবে দেখা যাবে আমার বাড়ি বগুলা আমার বাড়িতে আছে মা বাবা বোন ভাই আরো অনেকে আছে আমার একটা ছেলে একটা মেয়ে

হ্যাঁ স্কুলে পড়ছে ক্লাস নাইনে পড়ছে মেয়ে ক্লাস ফাইভে

আমার মেয়ের বয়স হচ্ছে বারো বছর ছেলের বয়স পনেরো বলছি দাদা আপনার নাম কী